ভারতের লোকেদের কাছে যে প্রধান ধর্মীয় স্থানগুলি হল ঠাকুর দেবতার মন্দির যেমন আমাদের এই ধারে পাশে অনেক মন্দির আছে আমাদের এই জেলায় ওই জেলার মন্দিরগুলি তাদের ধর্মীয় স্থানগুলিতে খুব ভালোভাবে রীতিনীতি পালন করে তাদের খুব কড়া নির্দেশ থাকে এখানে জুতো খুলে রেখে আসতে হবে ওখানে হাত দেয়া চলবে না ওখানে এঁঠো ফেলা চলবে না এগুলো প্রচুর ধরনের থাকে তাই প্রথমেই আমাদেরকে মন্দির ওঠার জন্য পাশেই জুতো খুলে যেতে হয় তারপর হাত পা পরিষ্কার করে ধুয়ে তবে মন্দিরে উটতে হয় কাচা জামাকাপড় পরতে হয় এগুলো কিন্তু ওই ধর্মীয় স্থানে প্রচুর ভালোভাবে দেখে কারণ এগুলো না ভালোভাবে রাখলে ওই মন্দিরে হচ্ছে অনেক নোংরা ধুলো বালি কাদা হয়ে যাবে মরিন্দিরটা যে প্রতিদিন পরিষ্কার করে সেটা পরিষ্কার থাকবে না জুতোর নোংরা হয়ে যাবে আর সর্বপ্রথম যেখানে দেবতার মন্দির সেখানে তো জুতো পরে ওঠাই যাবে না এটা একটা ভালো নিয়ম তারপর কাচা জামাকাপড় পরলে তবেই মাত্র ঠাকুরের স্থানে ফুল চাপাতে পারবে এই ধর্মীয় স্থানগুলো কিন্তু অনেক কড়া নির্দেশও থাকে মাঝে মাঝে দেখি অনেক বড়ো বড়ো অনুষ্ঠানের সময় যখন পুজো আর্চনা হয় তখন কিন্তু অনেক মানুষ আরো ভাড়া করে তারা ওই ডিউটি পালন করার জন্য তাদেরকে ডিউটিটা পালন করতে হয় কারণ যাতে অন্য বাইরের লোক ওই রকম নোংরা না করতে পারে বা জুতো খুলে প্রাবেশ করছে কি না ঠিকঠাক জায়গায় সাইকেল মোটর সাইকেল রাখছে কি না হুড়োহুড়ি করে কিন্তু কেউ কারো গায়ে পড়ে যাবে না বিশেষ করে যখন শ্রাবণ মাসের জল ঢালা হয় মন্দিরে মন্দিরে বিশেষ করে ওই শিব বাবার মন্দিরে তখন কিন্তু প্রচুর হুড়োহুড়ি লেগে যায় সেটা আমাদেরকে খুব ভালোভাবেই খেয়াল রাখতে হবে যাতে আমাদের ওইভাবে না চলে তায়ের তখন খুব ভালোভাবে এই রীতিগুলো পালন করে এই ধর্মীয় জায়গাগুলো কিন্তু এই জন্য আমার খুব ভালো লাগে